হ্যালো স্যার আমি পরিবহন এজেন্সির একজন নিয়মিত মানে যাতায়াত করি ক্যাব বুক করি তা তার জন্য প্রায়ই আমি যাতায়াত করি এবার আমার যে কিছু যে ডেইলি যেহেতু আমি যাতায়াত করি প্রায় করি তা এর জন্য আমি আমার ফ্যামিলি নিয়ে বেড়াতে যাব এবার যেহেতু যে ডেইলি করি সেই জন্য যদি কিছু ছাড় পাওয়া যায় তাহালে খুবই ভালো হয় যেহেতু আমি ডেইলি করি এটা ছাড়টা দিলে তাহলে খুবই ভালো হয়